প্রিয় খেলা যদি বলেন তাহলে আমি বেছে নেব ফুটবলকে কারণ ফুটবল খেলা মানে আপনার সমস্ত শরীরটাই অ্যাকটিভ থাকবে সারাক্ষণ আপনার মন ভালো থাকবে এটা খেলার পরেও আপনি আপনার বাকি যে সমস্ত কাজ সেইগুলো করতে পারবেন এবং নিজেকে একটা অ্যাকটিভ মনে হবে সব সময় আপনার আর এই খেলা যদি দেখেন বাকি খেলাগুলোর থেকে হ্যাঁ বলছি না বাকি খেলাগুলো একটা জায়গায় রয়েছে সেগুলো একটা জায়গায় আর ফুটবল একটা জায়গায় ফুটবলের কেরিয়ার এখান থেকে যদি আপনি ভালো করে খেলতে পারেন ফুটবলের এক একটা ভবিষ্যৎ রয়েছে হ্যাঁ বাকি খেলাগুলোরও রয়েছে ভবিষ্যৎ কিন্তু যে যার একটা পছন্দ রয়েছে আপনি আপনারটা বলুন আমি আমারটা বলছি ফুটবল হ্যাঁ এখান থেকে আপনি যদি এটা ভালো করে খেলতে পারেন তাহলে এটা একটা আপনার কেরিয়ার বানাতে পারেন ভবিষ্যতে